মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে হলো চুল ও ত্বক গুরুত্ব অপরিসীম ত্বক ও চুলের গুরুত্ব নেওয়া নিয়মিত দরকার ত্বকের গুরুত্ব যেমন সৌন্দর্য বৃদ্ধি করে এবং চুল চুলও আমাদেরকে সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে ত্বকের আমাদের নিয়মিত যত্ন নেওয়া উচিৎ যেমন ভালোভাবে প্রতিদিন স্নান করার সময় পরিষ্কার করা সাবান দেওয়া তারপরে নিয়মিত তেল মাখা কখনো কখনো অ্যালোভেরা বা দামি পণ্য দিয়েও ত্বককে আমাদের পরিষ্কার রাখা উচিৎ যার ফলে ত্বক যাতে না নষ্ট হয় বা ঝুলে না যায় আমাদেরকে খারাপ লাগতে পারে আর ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে এগুলোর ফলে চুলের যত্ন চুল আমরা ভালোভাবে রাখতে গেলে চুলকে সব্বার প্রথমে প্রতিদিন আমাদের সাবান বা শ্যাম্পু কন্ডিশানার করতে করতে হবে তার ফলে চুল অনেক সিল্কি হয়ে যাবে এবং মাথাটা অনেক হালকা হবে এবং মেয়েদের ক্ষেত্রেও চুল যখন বড়ো হয়ে যায় তখন তাদের নিয়মিত সেবন বা সাবান মাখতে হয় ফলে তাদের মাথা হালকা থাকে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আমাদের গ্রামে জনপ্রিয় কিছু প্রতিকার রয়েছে চুলের প্রতি যেমন চুলে অ্যালোভেরা মাখা এবং বিভিন্ন ভেষজ পদার্থগুলিকে বেটে মাখা ত্বকেও আমরা অ্যালোভেরা মেখে থাকি সাবান মেখে থাকি পেয়ারা পাতা মেখে থাকি এবং অন্যান্য জিনিস যেগুলি আছে সেইগুলিও মেখে থাকি